হ্যাঁ ভিন্ন ভাষা ও উপভাষার বলতে আমি এক এলাকায় ভ্রমণের কাহিনী তুলে ধরছি আমার পরীক্ষার সেন্টার ছিলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যখন আমি যাই পশ্চিমবাংলা থেকে আমাদের ট্রেন ছাড়ে তো পশ্চিমবাংলা থেকে যথারীতি আমরা হাওড়া থেকে ট্রেনে চেপে যথারীতি আমরা গন্তব্যস্থলে রওনা হই অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে ওখানে নামার পর ওখানে যে স্টেশনে স্টেশনে তো অসুবিধা হয় না ওখানে মোটামুটিভাবে ওরা ইংরাজি ভাষাটা বোঝে ইংরাজিটা মোটামোটি বোঝে তো ট্যাক্সি ড্রাইভারকে বললাম তো তিনি আমার গন্তব্যস্থানে পৌঁছে দিলেন এবারে ওখানে যাওয়ার পর আমি যখন হোটেলে উঠি হোটেল যে স্টাফরা হোটেলের স্টাফরা অতোটা এডুকেটেড না হওয়ার ফলে যে সমস্যাটায় পড়তে হয়েছিল আমি যে খাবারগুলো খেতে ভালোবাসি সে খাবারের অর্ডারটা পাচ্ছি না ওদের যে রুমটার যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিলো না আমি যেগুলো আমার ল্যাঙ্গুয়েজে যখন বোঝাচ্ছি আমি আমার বাংলাতে বলছি বাংলা বুঝছে না পাশাপাশি আমি ইংলিশ ইংরাজি শব্দ ব্যবহার করছি কিন্তু ইংরাজি তারা বুঝে উঠছে না ওদের যে অন্ধ্রপ্রদেশের যে ভাষা সে ভাষাটা আমার মাথায় আসছে না যে ওদের ভাষা আমি বুঝতে পারছি না ওরা আমার ভাষা বুঝতে পারছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যাই হোক পাশাপাশি ওখানে যারা হোটেলে গেস্ট উঠেছিল গেস্টরা কিন্তু ওই ভাঁষাগুলো বোঝে ওদের লোকাল ভাঁষা ওদের সচরাচর ওখানে যাওয়া আসা সচরাচর ওরা যায় মাসে দুবার তিনবার ওই হোটেলে গিয়ে ওঠে ওদের বাড়ি কিন্তু পশ্চিমবাংলায় ওরা কাজের পারপাসে যায় হোটেলে থাকে ওঠে খাওয়া দাওয়া করে ওদের সাথে একটা মানে ভাষার একটা মিল হয়ে গেছে তো ওরা আমি তখন ওনাদেরকে বলি এবারে ওনারা সেই ভাষাগুলো ওদের ভাষায় বলিয়ে সে কাজগুলোকে সমাধান করার চেষ্টা করা হয়েছে আমার খাবারের অর্ডার ছিলো সেই খাবারের অর্ডারগুলোকে ওনাদের বলছিলাম ওনারা সেগুলো বলে দিচ্ছিলেন এই এই খেতে ভালোবাসেন ঠিক আছে ওনার রুমে যান উনি রুমের বেডটাকে চেঞ্জ করতে বলছেন বেডটাকে পরিবর্তন করে দিতে আসছে তারপর থেকে ওরা মোটামুটি আমার কথাতেই ওরা মোটামুটি কাজগুলো করে দিয়ে যাচ্ছে ওদেরকে বলাতে